হ্যালো বলছি সারদামণি কলেজের দাদা বলছো তো আপনি না মানে আমি এই কলেজে মানে ভর্তি হবো বা পরীক্ষা দেবো আর কি ওই কারণে তোমাকে ফোন করছি কেমন হবে না হবে পরীক্ষা আগের থেকে হ্যাঁ আগে তো তোমরা কো তোমরা সেই করোনার সময় দিয়েছ অতোটা স্টার্ট হয় নি এখন পাশ ফেলে দেওয়া হয়েছে কিছু সাজেশন বা খাতাপত্র যদি কিছু পেতাম তোমার কাছ থেকে সেই জন্য ফোন করা আর হুঁ বুঝতে পারছি বলচ্ছি আমি আমি আগে যে পরীক্ষাটা দিয়েছিলাম না সে সেটার রেজাল্ট এখনও দেয় নি তোমার বেলা কী এরম হয়েছিলো না রেজাল্ট দেয় নি তার পরে একটা পরীক্ষা আবার রেজাল্ট নেই রুটিন দে দিয়েছে পরীক্ষা হবে ঠিক আছে সেই জন্যই তোমাকে ফোন করা যে এরকম হচ্ছে তোমার ফোন নম্বরটা পেলাম একজনের কাছ থেকে ঠিক আছে সে বললো ও ও পড়তো তাই জন্য আমি তোমাকে ফোন করলাম যে আমাদেরও এরকম হচ্ছে বুঝতেই পারছ এই পরীক্ষাও একটা পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আবার একটা পরীক্ষা রেজাল্ট দেয় নি সেটা কেমন হচ্ছে তো ওই কারণে আমি ফোন করলাম আর কি হ্যাঁ আমি অনার্স করেছি বাংলায় আর বলছি এরপরে বলছি এরপরে কী কোথায় কিছু লাইন করলে মানে এরপরে কী করবে না করবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমিই তো ভাবছি এবারে বাংলা অনার্সটা করি করে দেখি বিএড ফিএড যদি করা যায় তো করবো ডিগ্রীটা বার করে করে যেয়ে দেখি সাইডে সাইডে এখন পরীক্ষা তো পরীখ পরীক্ষাগুলো দাও সেদিনকে তো পরীক্ষা এখন যাওয়া যাবে নি দেখি ঠিক আছে চ রাখি তবে